হ্যালো হ্যাঁ বলুন নমস্কার আচ্ছা হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি এক কাজ করুন না আপনি কোথায় আছেন বলুন ওখান থেকে একটা টোটো নিয়ে নিন দশ মিনিটের রাস্তা তাহলে আমার দোকানে পৌঁছে যাবেন হ্যাঁ হ্যাঁ আমাদের রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার হ্যাঁ আমাদের এখানে দইটা পো মানে সে পো একটা অন্য রকম পদ্ধতিতেই বানানো হয় আসলে দইটা কী করা হয় দুধটাকে জ্বাল দিয়ে দুধটাকে মেরে আর তার উপরে হচ্ছে চে তারপরে চিনিটা দেওয়া হয় এবং চিনিটা দেওয়ার পর যতক্ষণ না চিনিটা না গলা সম্পূর্ণ ভাবে না গলা হওয়া পর্যন্ত সেটাতে ওই দুধটার সাথে ওটাকে নাড়তে হয় তো আরও স্মেল আনার জন্য আমরা এলাজ দানা ব্যবহার করি সেটা উন্নত এলাজ দানা যাতে সেন্টটা যেন দশ বারো দিন হওয়ার পরেও যেন সেন্টটা থাকে তো সেখান থেকে আমরা সেটাকে ওই সময় দিয়ে নামিয়ে নিই এবার নামিয়ে ঠান্ডা করে এবং সাজা দিয়ে এখন তো সাজা বাইরে থেকে পাওয়া যাচ্ছে সেখান সেক্ষেত্রে সাজা দিয়ে ভালো করে ওই মা মাটির খুঁড়িতে রেখে তার পরের দিন ফ্রিজে রেখে ব্যবহার কো করলেই সেটা খুব সুন্দর মিষ্টি দইয়ে পরিণত হয় এবং দেখতেও কালারটা খুব সুন্দর মিষ্টি হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা তো বাড়িতে গিয়ে ওই ভাবে ওই পদ্ধতিতেই রান্না মানে দইটা বানানো খু বানালে অবশ্যই দইটা খেতে খুব টেস্টি হবে আমার একেবারে আমাদের দোকানের মতো হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আসবেন হ্যাঁ হুঁ